আমি শুভম গ্রিল রেস্তোরাঁ থেকে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো মোটামোটি এমনি ভালোই দিয়েছে কিন্তু একটু পরিমাণে কম দেখলাম তাছাড়া সবকিছু এমনি টেস্ট বা সমস্ত কিছুই ভালো আমার তো বেশ ভালোই লাগলো খালি পরিমাণটা একটু কম